ছেলেবেলাতে আমরা সবাই আঁকিবুকি করতে ভালোইবাসি তখন হয়তো সেগুলোর কোন রূপরেখা স্পষ্ট থাকে না কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেগুলো স্পষ্ট হতে শুরু করে সেইরকমই আমিও যখন ছোটবেলায় আঁকিবুকি করতাম তখন হয়তো আমার অত ভাবনা চিন্তা আসেনি যে আমি এটাকে নিজের শখ হিসেবে তুলে ধরব কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন আমি দেখলাম যে হ্যাঁ আমি তৈরি করতে পারছি কিছু যেটা হয়তো অনেকেরই চোখে সুন্দর লাগছে তখনই আমি বুঝলাম যে এবারে হয়তো আমি আস্তে আস্তে নিজের ছবিগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারব সবার সামনে